আমি আঁকতে খুব ভালোবাসি আমি ছোটোবেলা থেকে আঁকি আঁকা আমার শখ বা নেশা আমি বাবার কাছ থেকে আঁকা শুরু করি আমার আঁকার টিচার ও শিক্ষকও আছেন তো তাদের কাছ থেকে আমি শিখেছি এবং বাবা আমাকে আঁকা বার্নপুর স্কুলে ভর্তি করে দেয় আমি সেখান থেকে আঁকা শিখেছি আঁকা একটা কর্মজীবনের সুন্দর একটা অধ্যায় মানুষ আঁকার মাধ্যমে অনেক কিছু প্রকাশ করে অনেক কিছু প্রকৃতির ভাব আঁকার মাধ্যমে প্রকাশ পায় এবং আমার লক্ষ্য যে আমার এই আঁকার মাধ্যমে আমি আমার জীবনে অনেকটাই প্রতিষ্ঠা লাভ করবো আমার জানা একটি আঁকা ভালো প্রতিষ্ঠান হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এইখানে খুব সুন্দর সুন্দর ভাবে আঁকানো হয়